পশ্চিমবঙ্গের ক্রিয়া খাত কীভাবে তার নাগরিকদের মধ্যে স্বাস্থ্য ও প্রচার করে পশ্চিমবঙ্গের ক্রিয়া খাত আমাদের সবসময় বলে যে ফোন না দেখো তোমরা বাইরের মধ্যে খেলাধুলা করো কারণ ফোন দেখলে আমাদের চোখ শরীর দুটোই খারাপ হয় কিন্তু আমাদের ক্রিয়া খাত বলে যে তোমরা ফুটবল খেলো ব্যাটবল খেলো এমনি করো তাতে তোমাদের তোমাদের শরীরটাও ভালো থাকবে এবং কোনো তোমাদের রোগের হবে না এমনি করলে আমাদের ফিটনেসও ভালো থাকবে এবং তারা বলে যে কোনো কোনো রকম ওষুধ খাবে না যাতে যাতে তোমার শরীর খারাপ হয় এবং তোমরা বেশি জিম করবে না জিমের চেয়ে তোমরা ঘরে বেশি ব্যায়াম করো তাতে তোমাদের শরীরের শরীরের ওজনটাও ঠিক আর শরীরটাও থাকবে স্বাস্থ্যকর হবে আর এমন এবং অনেকেই বলে যে ওষুধ খাবে না যাতে রোগ প্রতিরোধ করতে ওষুধ খেলে অনেক রকমের রোগ আমাদের ধরে ফেলে যদি আমরা ঠিকঠাক মতো নিজের ডায়েট মেনে চলি তাহলে রোগ আমাদের নিজে ধরতে পারবে না এবং ক্রিয়া খাত আমাদের সবসময় বলে যে ধূমপান এবং মদ্যপান করবেন না